পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলি হলো তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এই দলগুলি যখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা হয়ে আছে এবং বর্তমানে ক্ষমতা আছে হচ্ছে আমাদের তৃণমূল সরকার সেখানে যে শাসন ব্যবস্থায় যেভাবে কাজ করে সেটি একটি রাজনৈতিক দলের দল প্রার্থী নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দিতা করে প্রার্থীকে নির্বাচন করা হয় একটি দলের সদস্য ও সমর্থকদের দ্বারা অন্যদিকে প্রার্থী বাঁচাই করা হয় দলের শীর্ষ নেতারাই ঠিক করেন প্রতি দলের বিভিন্ন নীতি ও কর্মসূচি রয়েছে ভোটারটা তাদের পছন্দের নীতি ও কর্মসূচি অনুযায়ী নির্বাচন করা হয় আমাদের একটি বৃহৎ গোষ্ঠী যাদের কিছু অনুরূপ মতামত রয়েছে তারা একত্রিত হয়ে একটি দল গঠন করে তারপর সরকার কর্তৃক গৃহীত নীতিগুলির একটি নির্দেশনার দিন ঘোষণা করা হয় যে দলগুলি নির্বাচনে হেরে যায় তারা এই বিরোধী দল গঠন করে তারা বিভিন্ন মতামত প্রকাশ করে এবং তাদের ব্যর্থ হওয়ার জন্য সরকারের সমালোচনা করে সরকারকে বিরোধী দলকে একত্রিত করে রাজনৈতিক দলগুলো জনমত গঠন করে প্রেশার গ্রুপের সাহায্যে দলগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য আন্দোলন শুরু করে দলগুলি এমনকি সরকারি যন্ত্রপাতি এবং কল্যাণমূলক প্রকল্পগুলিতে অ্যাকসেস প্রস্তাব দেয় স্থানীয় দলীয় নেতা ও নাগরিক সরকারি কর্মীর মধ্যে যোগ সূত্র হিসাবে কাজ করে এবং আমাদের যা কিছু হচ্ছে নির্বাচনের প্রত্যেক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হবেন যে কোনো স্বতন্ত্র প্রার্থী জনগণের কাছে কোনো বড়ো ধরনের নীতি পরিবর্তন প্রতিশুতি দেওয়ার দক্ষতা রাখেন না এমন অবস্থায় দেশ কীভাবে বা রাজ্য চলবে তার জন্য কেউ দায়ী থাকে না দীর্ঘ মেয়াদী শুধুমাত্র গণতন্ত্রই টিকে থাকতে পারে রাজনৈতিক দলগুলি হল সংস্থা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত সংগ্রহ করে সরকারের কাছে উপস্থাপন করা হয় একদলীয় ব্যবস্তা এই ব্যবস্থার কোনো প্রতিযোগিতা নেই এখানে একক দল প্রার্থী মনোনয়ন দেয় এবং ভোটারদের কাছে কেবল দুটিই বিকল্প রয়েছে মোটো ভোট দিতে দেওয়া হবে না আর দল কর্ত্রী পার্থীর নামে বিপরীতে হ্যাঁ বা না বলতে হবে আমাদের এখানে পশ্চিমবঙ্গের অনেকগুলি দল নেই রাজ্য চলে সেখানে ক্ষমতা দুটি প্রধান প্রভাবশালী দলের মধ্যে স্থানান্তরিত হয় তাই নির্বাচনে জয়ী হতে হলে বিজয়ীকে সর্বোচ্চ সংখক ভোট পেতে হবে যাই হোক সর্বাধিক ভোট সংগট ভোটের সমতুল্য নয় তাই ছোটো দলগুলো বড়ো দলগুলোর সঙ্গে মিশে যাওয়া প্রবণতা রাখে অথবা তারা নির্বাচন থেকে সরে যায়